আমি সত্যনারায়ণ বস্ত্রালয় থেকে একটি প্যান্ট কিনেছিলাম প্যান্টটি খুব দামও কম বেশিও না দেখতে গেলে প্যান্টটা টেকসই এবং প্যান্টটার রঙও ওঠে না এবং প্যান্টটা স্ট্রেচেবেল প্যান্টটা পরে আমি অনেকটাই আরাম পাই এ প্যান্টটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু প্যান্টটা অনেকটাই সুন্দর হয়ে থাকে প্যান্টটা আমি পরে অনেকটাই আরাম পেয়ে থাকি প্যান্টটা আমি পরে অন্য জায়গাও গিয়ে থাকি যে প্যান্ট অন্য প্যান্টের মধ্যে অনেকটাই অস্বস্তিকর জিনিস থাকে কিন্তু এই প্যান্টটার মধ্যে ওইরকম কিছু থাকে না এই প্যান্টটা খুবই সুন্দর এবং খুবই ভালো হয়ে থাকে